আমার বেশ কিছু বাংলা প্রিয় প্রবাদ আছে তার মধ্যে কয়েকটি হলো চোর পালালে বুদ্ধি বাড়ে পেটে খেলে পিঠে সয় ইত্যাদি